সব মানুষেরই একটা মাটির টান আছে এটা স্বাভাবিক এই মাটির টানে আসল জায়গায় অর্থাৎ মূল কেন্দ্রে আমরা বারবার ফিরে যেতে চাই সেই জায়গাটা হল আমাদের গ্রামের বাস্তুভিটে আমাদের গ্রামে মাটির বাড়ি আজও আছে সেখানকার সমস্ত সামাজিক সংস্কৃতি বা অনুষ্ঠানে আমরা যোগদান করার চেষ্টা করি এবং প্রায় সমস্ত অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই যার জন্যে আমরা আমাদের মাটির টান অর্থাৎ ওই গ্রামের যে মাটির বাড়ি পৈতৃক ভিটে যার টানে যেখানেই থাকি আমরা আজও দুর্গাপুজোর সময় আমাদের পারিবারিক যে পুজো হয় সেই পুজোর সময় আমরা যেখানেই থাকি সেখান থেকে আমরা শেকড়ের টানে এবং ছোটোবেলার স্মৃতি হিসেবে সেই সব দিনগুলো মনে করার জন্য আমরা আজও এইখানে ফিরে আসি